আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো হ্যামার বা হাতুড়ি এটা আমাদের নানান কাজে লাগে একটা ছোটোখাটো জায়গায় যদি একটা পেরেকও গাড়তে হয় সেটা দিয়ে আমরা জোরে ঠুকে দিলে হয়ে যায় যে কোনো জিনিস ভাঙতে যা কিছু করতে হয় আগে সবেই বলা হয় হাতুড়িটা একটা কিছু গাড়তে দেওয়ালে তাও হাতুড়ি এ হাতুড়িটা আমাকে মনে হয় যে সব কাজেই টুকটাক কাজেই প্রয়োজন হাতুড়িটা আমার খুব উপকারে লাগে এবং পাশের বাড়িও সবাই নিয়ে যায় তাই এই হাতুড়ি নানান রকম কাজে লেগে আমাকে সাহায্য করে বলে এ হাতুড়িটিকে আমি ইতিবাচক জিনিস হিসাবে ব্যবহার করেছি